আমি একটি সাদা রঙের জামা অনলাইনে অ্যামাজন ডট কমের মাধ্যমে অর্ডার করেছিলাম সেটি গত সপ্তাহে আমার হাতে এসে পৌঁছেছে জামাটির রঙ আমার খুব পছন্দ হয়েছে এবং এই গরমকালে পরার জন্য জামাটি খুবই আরামদায়ক